আমার কাছে আমি এই কিছুদিন আগেই হলো খুব সম্ভবত হলো পনেরো দিন পনেরো দিন আগে আমি আমার এক স্টেশনারি দোকান থেকে পরে শ্যাম্পু কিনে এনেছিলাম শ্যাম্পুটি হলো ইন্দুলেখা শ্যাম্পু ইন্দুলেখা শ্যাম্পুটি আমরা প্রায় সময় মধ্যে দেখতে পারি এটি হলো ডাক্তার রেকমেন্ডেড একটা শ্যাম্পু আমাদের বর্তমান সময়ে সবারই একটি প্রব্লেম হয়ে যাচ্ছে হেয়ার ফল এই হেয়ার ফল থেকে বাঁচার জন্য আমরা নানান শ্যাম্পু নানান দামি শ্যাম্পু নানান ডক্টরের কাছে আমরা অ্যাপয়মেন্ট নিই কিন্তু আমি ইন্দুলেখা শ্যাম্পু আবার ইন্দুলেখা তেলটি ইউস করে আমি খুব স্যাটিসফাইড আমার খানিকটা আমার আগে যে হেয়ার ফল হতো তা থেকে খানিকটা এই পনেরো দিনের মধ্যে রেজাল্ট পেয়ে গেছি যে আমার চুল পরাটা কম হতে এসছে এবং আমি সকলকেই বলতে চাইছি যে ইন্দুলেখা শ্যাম্পুটা আপনারা সকলেই ইউস করুন এটি খুবই লাভজনক এবং আমাদের আমাদের জন্য আমাদের চুল খুবই একটি প্রিয় জিনিস আমাদের অঙ্গের মধ্যে সেই জন্য আমরা চুলটাকে বাঁচানোর জন্য বা সতেজ রাখার জন্য আমরা ইন্দুলেখা শ্যাম্পু ইউস করতে পারি